আমি একটা স্থানীয় ক্যাব বুক করতে চাই আমরা পরিবারের সবাই মিলে কলকাতার দক্ষিণেশ্বর মন্দির যেতে চাই তো আমি আপনাদেরকে ফোন করছি ফোন নম্বরটা জোগাড় করেছি জোগাড় করে আপনাদেরকে ফোন করেছি তো আপনাদের ক্যাবে কতজন কতজন যায় বা কিরকম কি সুবিধা আছে কিরকমভাবে যেতে পারবো কতটা সময় লাগবে যেতে কিরকম ভাড়া এইজন্য এই বিষয়ে জানার জন্যই আমি ফোন করেছি তো আমরা পরিবারে আমরা সবাই মিলে যেতে চাই স সব সদস্য মিলে তো কি কতজন ধরবে আপনার ক্যাবে সেই সব ব্যাপারে আমি জানতে চায়